পশ্চিম বর্ধমান জেলা বাংলাদেশের পশ্চিমে অবস্থিত একটি জেলা যা পশ্চিমবঙ্গের রাজ্যের একটি অংশ স্থানীয় সরকারের নীতি এবং উদ্যোগের মাধ্যমে জেলাটি উন্নয়নের পথে গতিবদ্ধ হয়েছে এখানে কিছু উল্লেখযোগ্য উদ্যোগ এবং নীতির উদাহরণ নিম্নলিখিত পশ্চিম বর্ধমান জেলা সরকার একটি গ্রামীণ উন্নয়ন কর্মসূচী শুরু করেছে যার মাধ্যমে গ্রামীণ এলাকাগুলির উন্নয়ন ও বিকাশ হচ্ছে এই কর্মসূচীতে বিভিন্ন উপায়ে গ্রামীণ বিদ্যুৎ রাসায়নিক খাদ্য উদ্যোগ বাগান উন্নয়ন পশু সম্পদ উন্নয়ন ইত্যাদি উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর কাজে সহায়তা করেছে